আমার একটা ছোট্ট ফুলের বাগান আছে সেইখানে অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে সেই ফুল দিয়ে আমি মালা করি এবং ঠাকুর পুজার কাজে ব্যবহার করা হয় এবং সেই ফুল পাড়ার লোকেরাও এসে নিয়ে যায় তাদের পুজোর জন্য বা তারা মালা করে এবং বিয়েবাড়ি হলে বাগান থেকে ফুল নিয়ে যায় টাটকা ফুল মালা করে মালা গেঁথে সেই কনেকে পরানো হয় বা সাজানো হয় এবং আশেপাশে কোনো পুজো হলে ঠাকুর মন্দিরে সেখানেও আমি ফুল দেওয়ার চেষ্টা করি বা ফুল নিয়ে যায় এসে আর আমাদের বাগানে ফল টাটকা ফল পুজোর কাজে ব্যবহার করা হয় এবং বাড়ির আমরা খাই বাড়ির কাজে পাড়ার লোককেও সেই ফল দিই বা হচ্ছে ছোটো বাচ্চাকে দিই এই ভাবে ফল ব্যবহার করা হয়